কলকাতায় একবার আমি ছিলাম অবশ্য ছ মাস তো বাড়িওয়ালা যে হিসেবে বাড়িওয়ালা তো হচ্ছে গিয়ে বলছে দিয়েছ তোমার কী প্রমাণ আছে যে ছ মাস দিয়েছ তো যেহেতু আমি বিল তো আমি দিয়েছি তো সেখানে কারেন্টের অফিসে যাব গিয়ে সেখানে গিয়ে বলব যে একটা এরকম কপি বার করে দাও কারেন্টের বিলের যে বিলটা আমি তো দিয়েছি বিল তো আমার কাছে আছে ওটার একটা কপি বার করে দাও ওইটা দিলে ওইটাই প্রমাণ হয়ে যাবে ওইটা নিয়ে দিলে তখন প্রমাণ হয়ে যাবে আমি ক মাস আছি ক মাস নেই এবং কত দিন ছিলাম কী কত দিনের বিল আমি দিয়েছি কী করেছি এগুলো সবটাই তখন পরিষ্কার হয়ে যাবে তো ওর আগে আমি ছ মাস যখন ছিলাম ওখানে তো বিল তো অবশ্যই দিয়েছি ছ মাস না দিলে কী আর চুপ করে ছ মাস প্রতি মাসের বিল মানে কী প্রতি মাসের বিল প্রতি মাসে দিয়ে দেওয়া ভালো এক যে অনেক দিন পরে পরে দেবো তখন অতিরিক্ত চাপ এসে যায় বিলটা অনেকটাই বেড়ে যায় তো সেই কারণে চেষ্টা করি সবসময় অল্প অল্প থাকতে বিল ক্লিয়ার করে দেওয়া আমরা এই চেষ্টাটাই সবসময় করি আর করব যে সবসময় অল্প অল্প বিল যখন থাকবে সে সময় বিলটা ক্লিয়ার করে দেবো কেন কোনো ঝামেলা থাকে না আজকাল মানে সময় তো আর সবসময় একই যায় না কোনো সময় ভালো তো কোনো সময় খারাপ ভালোর সাথে চলতে গেলে ওরকম সবসময় রাস্তা পরিষ্কার করে রাখতে হবে তাহলে খারাপ যখন আমি যখন খারাপ আমার কোনো অসুবিধা হবে কোনো কিছু হবে সেই সময় সেই রাস্তাটা যখন ক্লিয়ার পাব পরিষ্কার পাব কোনো অসুবিধা হবে না কোনো কারণেই কোনো দিক থেকে অসুবিধাই হবে না আমার তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করব বিলটা পুরো ক্লিয়ার রাখার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব